পোল্ট্রি মুরগির চাহিদা এখন বেশি হচ্ছে কারণ পোল্ট্রি চাষ আগে যেমন পোল্টির চাষ এখানে আমাদের এখানে একজনের ছিল সেটা এখন পোল্ট্রির চাহিদা বেশি বলে মানে সবাই মানে পোল্ট্রির চাষ কোচ্ছে দেখাদেখি একজন থেকে একজন আমাদের এখানে একজন ছিল সেটা এখন তিরিশ জন চাষ কোচ্ছে পোল্ট্রি ফার্ম পোল্ট্রি চা চাষ এখন হামেশাই মানে সবাই কোচ্ছে পোল্ট্রি খাচ্ছে বিশাল তাতে তা ইনকাম হচ্ছেও সে মানে বেশি চাহিদা বেশি বলে ইনকাম হচ্ছে বেশি পোল্ট্রি দিয়ে পোল্ট্রি পার্সেল হয়ে কেটে বাইরে চলে যাচ্ছে জ্যান্তও চলে যাচ্ছে পোল্ট্রি পোল্ট্রি পোল্ট্রি দিয়ে চিকেন তৈরি হচ্ছে বিরিয়ানি চিকেন পকোড়া হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে চিকেন চাপ হচ্ছে চিকেন আর মুরগি দিয়ে মানে মুরগির চাহিদা অনেক এখন বেশি বলে সেই জন্য মুরগির চাষটা এখন বেশি হচ্ছে